পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল আছে যেমন আছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস সর্ব ভারতীয় কমিউনিস্ট পার্টি এছাড়া ভারতের জাতীয় কংগ্রেস এরম বিভিন্ন দল আছে এবং সেরকম দলের সাথে দলগুলো চালানোর বা পরিচালনা করার জন্য বিভিন্ন রাজনীতিবিদও আছে যদি সেরকমই কয়েকজন রাজনীতিবিদের কথা উল্লেখ করতে হয় তাহলে বলতেই হয় সুশান্ত ঘোষ সিপিএমের যে বড়ো নেতা ছিলো একটা সময়ে এখনকার সময়ে আছে তৃণমূলে মমতা ব্যানার্জী এছাড়াও আছে বিজেপির দিলীপ ঘোষ এছাড়াও আরও অনেকে আছে অনেক প্রার্থী রয়েছে তো প্রত্যেকের কথা না বললেই নয় কারণ বিভিন্নজন বিভিন্ন রকম অবদান রেখেছে বা তাদের সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা আছে বিভিন্ন মানুষের মনে এছাড়াও রয়েছে অভিষেক ব্যানার্জী এছাড়া আরও নতুন নতুন যেসব প্রার্থীরা এখন দলে যোগ দিয়েছে তারাও রয়েছে তো প্রথমেই যদি মমতা ব্যানার্জীর কথা বলি আমার মমতা ব্যানার্জীর সম্পর্কে ধারণা খুবই ভালো কারণ তিনি হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো চাকরি দিচ্ছে না কিছু ক্ষেত্রে মানে চাকরি দিচ্ছে না যেটা যুবক যুবতীদের জন্য খুবই খারাপ একটা বিষয় বেশিরভাগ ক্ষেত্রে তারা সুইসাইড করছে আত্মহত্যা করছে তারা মারা যাচ্ছে এইগুলো হচ্ছে তাছাড়া কেউ হতাশায় ভুগছে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারছে না শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাছাড়াও মমতা ব্যানার্জী কিছু অবদান রেখেছে কী সাধারণ গরিব যারা দিন দুঃখী দিন আনে দিন খায় তারা সন্তান জন্মের পর তাদেরকে খাওয়া দাওয়া করাতে পারতো না তাদেরকে পোশাক পরিচ্ছদ দিতে পারতো না বিদ্যালয়ে পড়াশোনার দি করাতে পারতো না পঠন পাঠনের জন্য বই কিনে দিতে পারতো না তো তাদের জন্য মমতা ব্যানার্জি কিছু করেছেন তাদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছেন এবং পাড়ার স্কুলে গিয়ে যা বিদ্যালয়ে গিয়ে যাতে তারা মিড ডে মিলের ভাত খেতে পারে সেই জন্য তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন যদিও এটা মোদী সরকারের প্রকল্প কিন্তু তবুও বিদ্যালয়ে যে গিয়ে তারা করেছে বিনামূল্যে পঠন পাঠন ওগুলো সবই দেখেছে মমতা ব্যানার্জী এছাড়াও যেগুলো দিন দুঃখী যারা হচ্ছে বৃদ্ধ লোক বৃদ্ধ লোকেরা বৃদ্ধ ভাতা পাচ্ছে তারা ওষুধ কিনতে পারছে ওষুধ খেতে পাচ্ছে কাউকে আর বিনা চিকিৎসায় মারা যেতে হচ্ছে না তা ছাড়াও তারা স্বাস্থ্যসাথী কার্ড করছে যার ফলে কোনো যদি বড়ো অসুখ হয় তার জন্য তারা চিকিৎসা করতে পারছে তারা তাদের অপারেশন পত্র করাতে পারছে এছাড়া বিজেপিও কিছু অবদান রেখেছে দিলীপ ঘোষ রয়েছে বিজেপির তারা অনেক করতে চেয়েছে কিন্তু কোনো কাজ করেনি কিন্তু অনেক কিছু কাজও হয়তো করেছে যেমন ওই যখন কোভিড সময়টা ছিলো তখন তারা সরকারকে সরকার থেকে বিনামূল্যে রেশন দিয়েছে সাধারণ মানুষকে তো ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং এইগুলিই ছিলো রাজনীতিবিদদের সম্পর্কে কিছু আমার ধারণা